শহরের বিদ্যালয় এবং গ্রামীণ বিদ্যালয়ের মধ্যে অনেকটাই ব্যবধান রয়েছে আমি মনে করি কারণ শহরের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকটাই এগিয়ে রয়েছে সেটা হোক পড়াশোনার দিক থেকে সেটা হোক সাংস্কৃতিক বা সৃজনশীলতার দিক থেকে আর গ্রামীণ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কথা বলতে গেলে দেখা যায় যে তারা শহরের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কারণ গ্রামীণ বিদ্যালয়ের যে পড়াশুনা সেটা হচ্ছে গতানুগতিক ব্যবস্থাপনার মধ্যে দিয়েই সম্পন্ন হয় কিন্তু অন্য দিকে শহরের বিদ্যালয়ের পড়াশুনার সাথে সাথে সেখানে এক্সট্রা কারিকুলাম শেখানো হয় যেমন সঙ্গীত অঙ্কন আবৃত্তি এইসব নাচ ইত্যাদি বিভিন্ন ধরনের খেলা যন্ত্রপাতি রয়েছে তো সেই দিক থেকেই শহরের এবং গ্রামের বিদ্যালয়ের মধ্যে ব্যবধান অনেকটাই আমার মনে হয় শহরের বিদ্যালয় এবং গ্রামের বিদ্যালয়ের মধ্যে অনেক জিনিসেরই পার্থক্য রয়েছে তো শহরের বিদ্যালয়ের মতোই গ্রামের বিদ্যালয়ের পড়াশুনারও অনেকটাই উন্নতি ঘটানো দরকার আমি মনে করি